প্রথম ব্যাপার ইউপিএসসি পরীক্ষাটি হলো কেন্দ্রের একটি পরীক্ষা যেটা মূলত কেন্দ্রীয় সরকার পরিচালনা করে ইউপিএসসি পরীক্ষায় বিভিন্ন রকমের ধাপ রয়েছে মূলত চারটি ধাপে এই ইউপিএসসি পরীক্ষা হয়ে থাকে তার মধ্যে সংবাদপত্রের অবদান অপরিসীম কারণ ইউপিএসসিতে যে সমস্ত জিকে বা সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো থাকে বা এই সমস্ত বিষয়গুলো জানতে গেলে সর্বপ্রথমে বর্তমান সময় সম্পর্কে এবং রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি অর্থনীতি থেকে শুরু করে সিনেমা সম্পূর্ণ জগৎ জানতে হবে সেই জানার জন্য একমাত্র উপযোগী এবং হচ্ছে সংবাদপত্র সেই সংবাদপত্র ঠিক এইভাবেই ইউপিএসসি পরীক্ষার মতন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রস্তুতি নিতে শিক্ষার্থীদের সহযোগিতা করে